পুরনো যুগের পয়সা থেকে আমরা জানতে পারি যে সেই সময়ে আর্থিক ব্যবস্থা কেমন ছিল ও তাদের বিভিন্ন দিকের কথা আমরা জানতে পারি তাদের শিক্ষার কথা বা তাদের বিভিন্ন দিক আমরা জানতে পারি তারা কতটা কি করত তা আমরা বিভিন্ন নথিপত্রের সাহায্যে সংগ্রহ করেছি পুরনো যুগের শিলা বা পয়সা থেকে আমরা জানতে পারি তাদের আর্থিক দিক ও আর্থিক দিক ও তাদের ও আর্থিক গুরুত্ব তাদের অর্থের গুরুত্ব থেকে আমরা তাদের কিছু ও তাদের কিছু কিছু তাদের কিছু জিনিস আন্দাজ করতে পারি ও তাদের সমাজের কথা অল্প অল্প জানতে পারি